হ্যাঁ বলুন ও বলুন

হুম হুম হুম অবশ্যই অবশ্যই আমি আপনার জন্য ওটা একদম বিস্তারিতভাবে লিখে আর ওই রকম প্রাসঙ্গিক অনেক কিছু আমি লিখে দিতে পারি আপনাকে তো আপনি কি দেখা করতে চান আমার সাথে এই ব্যাপারে

এটা টাইম লাগবে ধরুন দশ থেকে বারো দিনের মতো টাইম লাগবে তো তারপর আমি আপনাকে জানিয়ে দেবো যে আমি বিস্তারিত লিখতে পেরেছি বা পুরোটা একদম খোলামেলাভাবে একদম পরিষ্কারভাবে যাতে সাধারণ জনগণ বুঝতে পারে সেরকমভাবে আমি ভালো করে লিখেছি ব্যাপারটা হুম না এরকম প্রাসঙ্গিক ধরুন এই প্রকৃতিগত বা এই ব্যাপার নিয়ে যেটা সবারই মনে ধরবে সেই ব্যাপারগুলো নিয়ে আমি অবশ্যই লিখে দিতে পারব আমার আরও দুটো তিনটে এরকম লেখা রয়েছে সেইগুলো আমি এখন জমিয়ে রেখেছি এখন দিচ্ছি না বাকি আপনাকে নতুন কিছু লিখব সেগুলোও দেবো তারপর পুরনোগুলোও আপনাকে জমা দেবো তখন আপনি দেখে নেবেন না আপনি অবশ্যই আমি আপনাকে কথা দিয়েছি মানে আপনার কাজগুলো অবশ্যই আমার আগে করা উচিত তো আপনার কাজগুলো অবশ্যই আমি আগে সম্পূর্ণ করার চেষ্টা করব তারপর আমি অন্য এডিটর যারা যদি কেউ কিছু বলে বা কিছু দাবি করে তখন তাদের কথাগুলো আমি শুনব হ্যাঁ অবশ্যই দেখা করে নেবেন হ্যাঁ ঠিক আছে